আমি বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম আগামীকাল যাব আগামীকাল আটটার মধ্যে সে আসবে সে আটটার মধ্যে কি পৌঁছাতে পারবে না সে কখন পৌঁছাবে তা আমি জানতে চাই